ছোটোবেলা পড়া ইতিহাসকে বড়োবেলায় আরো অন্যভাবে বোঝা যায় সেটা একটা আলাদা রকম আমরা ছোটোবেলাতে বইয়ে যে সমস্ত ইতিহাস নিয়ে পড়েছি সেইগুলো বড়ো হয়ে বুঝতে পারছি এগুলো তখন শুধু যেন মুখস্তের বিষয় ছিলো বা জানার বিষয় ছিলো এইবার বাস্তবে যখন আমরা কাছাকাছি হাতে কলমে আসছি যেমন ধরুন আমি দিল্লিতে বেড়াতে গেছি কুতুবমিনার প্রথমে এগুলো বইয়ে পড়েছিলাম যন্তর মন্তর এসব বইয়ে পড়েছিলাম দিল্লির তাজমহল এই আগ্রার তা তাজমহল এখন দেখছি তারপর সেই লালকেল্লা সেইগুলো বইয়েতে পড়েছি সেটা এখন পুরো বেড়াতে গিয়ে দেখছি বাবা এগুলো সবই মানে ব ইতিহাসে পড়তাম এখন আমার চোখের সামনে বিভিন্ন আরো বিভিন্ন জাগায় উড়িষ্যা ফুড়িষ্যা গেছি এগুলো ইতিহাসে পড়া রাজস্থান গেছি ইতিহাসে পড়া সেই সব জিনিস আজকে পুরো ইতিহাসে এক রকম পড়েছি আর বাস্তবে সত্যি স তখন এক রকম তখন অতটা জ্ঞান হয় নি ভোরবেলায় এসে দেখছি ইতিহাসে পড়া জিনিস আজকে সেগুলো রয়েছে তার ঐতিহাসিক গুরুত্বও আছে